সকালবেলা উঠে আমি পাখি ধরার জন্য উঠানে ভাত বা চাল রেখে দাঁড়িয়ে থাকি পাখিটা ধরার জন্য তারপরে পাখি তো ভাত বা চাল দেখে খেতে আসবে আসলে এক সাইডে দাঁড়িয়ে থেকে যেই পাখিরা খাবার খেতে আসলো তারপরে পাশ থেকে জাল ফেললাম ধরে পাখিগুলো ধরলাম ধরে রেখে দিলাম আরও পাখি ধরার জন্য ফন্দি আঁটি কীভাবে পাখি ধরা যাবে বাগানে গেলাম গিয়ে দেখলাম কত বিভিন্ন পাখি বাগানে গাছের ডালে বাগানের নিচে বসে আছে বাগানে কিছু ছড়িয়ে দিলাম খাবার দেওয়ার পর বাগানেও বসলো খাওয়ার জন্য তারপরে আমি ওর জাল ফেলে পাখিগুলো ধরলাম সকালবেলা উঠে দেখলাম যে শালিক পাখি এরম বসে আছে গাছের ডালে বা রান্নাঘরের চালে রান্নাঘরের চালের উপরে আমি ভাত ছড়িয়ে দিলাম দিয়ে এক সাইড থেকে যাই হোক কিছু জাল বা কিছুই ফেলে আমি তাদেরকে ধরলাম ধরে রেখে দিলাম কারণ পাখি ধরে রেখে বন্দি করে রেখে পুষতে খুব ভালো লাগে